তবে একটা মজার গল্প বলি আমি একবার সুন্দর বনে পাখি দেখতে গেছে আমরা শুধু যে পাখি দেখতে গেছিলাম সেটা নয় সুন্দরবনে সাধারনত মানুষ বাঘ দেখতেই যাই ওখানে একটা জায়গা আছে পাখিরালয় সেখানে প্রচুর পাখি থাকে সেখানে আমি পাখি দেখতে গেছিলাম সে পাখি দেখতে পাখির ভালো ছবি তোলার জন্যে পাখিটাকে খুব ভালোভাবে দেখার জন্যে আমি পাখিটার কাছে যেতে চাইছিলাম এবং আমই পাখিটা দেখার জন্যে এতটাই মত্ত ছিলাম যে আমার নিজে কী আছে সেটা দেখাবো আমি ওই ক্যামেরায় চোখ রেখে পাখিটার দিকে তাকিয়ে আমি আরও পাখিটার কাছে যেতে চাইছিলাম কিন্তু কখন যেন কোন একটা গাছের হোঁচট খেয়ে আমি পুরো কাদায় পড়ে গেলাম এবং চারিদিকে গায়ে হাত পয়ে আমার পুরো কাদা কাদা ভর্ত হয়ে গেছে এবং আমি আরেকটু হলে নদীতে পড়ে যেতাম আমার সঙ্গে যারা গেছিল তারা ছোটো কি তে গিয়ে আমাকে ধরেছিল তো এটা একটা আমার কাছে মজার অ্যাডভেঞ্চার সবাই তো সে কী হাসি আমার গায়ে কাদা লেগেছে বলে সবাই খুব হাসছিল কিন্তু আমার যে কতটা ব্যথা পেয়েছিলাম সেটা একমাত্র আমিই জানি সেটা লজ্জায় আমি সবার সামনে বলতে পারি নি এটা একটা আমার কাছে নতুন অ্যাডভেঞ্চার ও মজার ঘটনা